নয় লক্ষ নয় হাজার সাত ছয় লক্ষ ছয় হাজার ছয় পাঁচ লক্ষ তিন হাজার তিন চার লক্ষ চার হাজার চার পাঁচ হাজার